আমাদের এলাকার প্রধান পেশা হলো যেমন কৃষি কৃষির দিক থেকে বলতে গেলে এ ধান চাষ গম চাষ এগুলো হচ্ছে আমাদের এলাকার খুব প্রধান প্রধান কৃষি শিল্প আবার সব থেকে মাছ চাষ হচ্ছে আমাদের এলাকার সব থেকে বড়ো শিল্প আর এই মাছ চাষটা আমাদের এলাকার এমনভাবে এ গড়ে উঠেছে যেটা অন্য এলাকায় বা অন্য জায়গাতে এতো বড়ো শিল্প গড়ে উঠেনি এই জন্য বাইরের জেলা থেকে অনেক পর্যটকেরা আসে আমাদের এই এলাকায় মাছ চাষ দেখতে বা মাছ চাষের মাছ নিতে আমাদের এই এলাকা মাছ চাষের জন্য খুব বিশেষভাবেই বিখ্যাত আর এই জন্য আমরা নিজেদেরকে খুব গর্বিতও মনে করি আর তাছাড়া আমাদের এলাকার যে তাঁত শিল্পটা রয়েছে যেমন রাধামনের ওই কাপড়ের যে তাঁত শিল্পটা সেই জায়গাতেই এতো হারে তাঁত বা তাঁতের শাড়ি পাওয়া যায় যে যেটা অন্য জায়গাতে পাওয়া যায় না তাই এই জন্য আমি মনে করি এই সব দিক থেকেও আমাদের এই এলাকা খুব বিশেষভাবে এ গর্বিত বা খুব বিশেষভাবে উন্নত হয়েছে আর অন্যান্য জেলাতে এতো হারে তাঁত উৎপাদন কেন্দ্র নেই আবার মৃৎ শিল্প বলতে গেলে মৃৎ শিল্পও অন্যান্য এলাকায় তেমনভাবে খুব বেশি নেই কিন্তু আমাদের এই জেলায় খুব বিশেষভাবেই মৃৎশিল্প হোক তাঁত শিল্প হোক বা কৃষি শিল্পই হোক বা বিভিন্ন ভাস্কর্য তৈরির দিক থেকেই হোক খুব বিশেষভাবে প্রভাব ফেলেছে আর মাছ চাষটা তো সব থেকে বেশি আর আমাদের এই জেলার মাছ অন্যান্য জেলায় অন্যান্য এলাকায় বিক্রি করতে নিয়ে যাওয়া হয় কারণ আমাদের এই এলাকার মতো অন্যান্য জেলাতে কোথাও এতো মাছ চাষের তেমন একটা ব ধারা দেখা যায় না তাই আমাদের এলাকা মাছ চাষের জন্য খুব বিশেষভাবে বিখ্যাত হয়েছে